আজকাল সমাজ বেশ উন্নত বিভিন্ন প্রযুক্তিগত বিষয় সমাজে বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে প্রবেশ করেছে আজকাল বিজ্ঞাননির্ভর বর্তমান সমাজে মানুষ বেশ উন্নত আগেকারের মতো মানুষ আর অনুন্নত নেই মানুষ সব ক্ষেত্রে বেশ এগিয়ে আজকাল আজকাল মানুষ বিভিন্ন আজকালও মানুষের মধ্যে সংস্কৃতি বেশি রয়েছে কিন্তু সেটা হয়ে গিয়েছে বিজ্ঞানকেন্দ্রিক মানুষ আর কুসংস্কার বিশ্বাসী নয় মানুষ তার মানুষ ধর্ম বিশ্বাস ধর্মবিশ্বাসী ঠিকই কিন্তু ধর্মের গোঁড়ামি তারা এখন আর মেনে নেয় না তাও বেশ কিছু মানুষ রয়েছে তারা সেই পুরনো ধর্মকে কেন্দ্র করে বেঁচে থাকতে চায় তারা নতুন ধর্মকে মেনে নিতে পারে না কিন্তু সমাজে নতুনত্ব আনা বেশ প্রয়োজন সমাজে সমাজে বেশ কিছু প্রযুক্তিগত নতুনত্ব এসেছে ধীরে ধীরে সমাজের পরিবর্তন ঘটছে মানুষের পরিবর্তন ঘটছে মানুষ সোশ্যাল চিন্তাভাবনা করতে শিখছে আবার অনেক মানুষ বিভিন্ন প্রতিযোগিতামূলক ভাবে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠছে মানুষের বৈশিষ্ট্য একাধিক কিন্তু সব কিছুতেই একটা নতুনত্ব এসেছে বিভিন্নভাবে মানুষের মধ্যে মানুষ উন্নত হচ্ছে এছাড়াও সমস্ত কিছুই বিভিন্ন ভাবে উন্নত হচ্ছে সব কিছুই এক সময় ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছবে সেটা বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞান ধর্মীয় অনুশীলনের মাধ্যমেও প্রবেশ করেছে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান আজ প্রবেশ করে সব কিছুর নানাবিধ উন্নতি ঘটিয়েছে